আমি দেবশিষ বর্মন আমি ডিয়ারেস্ট স্মার্ট কিচেন থেকে দুই প্লেট বিরিয়ানি এক প্লেট মোমো অর্ডার করেছিলাম আমার ডেলিভারি বয়ের নাম শুভ্রদিপ মুখার্জী উনি এখনো আমার দেওয়া ঠিকানায় পৌঁছাননি আমার পার্সেলগুলি নিয়ে আমার খাওয়ারগুলি দেরি করে আসার কারণে আমি আমার অডারটি ক্যান্সেল করতে বাধ্য হচ্ছি আমার অনলাইন পেমেন্ট হয়েছিলো ইউপিআই থেকে আমি চাই আমার টাকাটা যাতে ওই ইউ পি আইতে রিফান্ড আসে তার ব্যবস্থা করে